ঝাড়গ্রাম জেলার প্রধান শিল্প বলতে কৃষিকাজকেই বোঝায় ওখানকার মানুষেরা কৃষিকাজ থেকেই নানা রকম অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়ে ওঠে এই জন্য ওখানকার কৃষিকাজকে শুধুমাত্র অর্থনৈতিক চালকও বলা যায় এখানকার কিছু কিছু কলকারখানা আছে ঠিকই কিন্তু সেই রকমভাবে ওখানে কোনো মানুষের সুবিধা হয়ে ওঠে না কিছু শ্রমিক কাজ করে কিন্তু ও অনেক মানুষের তো সেখানে কাজ জোটে না তাই তারা কৃষিকাজকেই প্রধান হিসাবে সমস্ত ইয়ে দিয়েছে সেই কারণে ঝাড়গ্রাম জেলায় কৃষির দিক থেকে এগিয়ে আছে ওখানকার কৃষকেরা দিনের পর দিন মাঠে নতুন সবজি ও ফসল ফলায় সেই সবজি ও ফসল ফলিয়ে তার সংসারের অর্থনৈতিক কাঠামোকে শক্ত করে তোলে এর পরে তার পরিবারের খাওয়া দাওয়া পোশাক আশাক পরিচ্ছদ সমস্ত কিছুই অর্থনৈতিক দিক থেকে লাভ হয় এতে তারা আনন্দে থাকে এই জন্য ঝাড়গ্রাম জেলার কৃষিকাজ তাদের অর্থনৈতিক কাঠামো